পশ্চিমবঙ্গে ঐতিহ্যবাহী পোশাক বলতে শাড়ি ফ্যাশন শৈলীগুলির মধ্যে এখন বলতে গেলে চুড়িদার কুর্তা এগুলো নতুনত্ব যেগুলো আমাদের বাঙালিদের মধ্যে চল উঠেছে পরা চাই এছাড়াও অন্যান্য পোশাক যেগুলো আমরা ডেলি পরে থাকি সেগুলো অন্যান্য সম্প্রদায়ের মানুষরা পরে থাকে তার থেকেও বড় কথা বলতে গেলে আমাদের বাঙালিদের মধ্যে খুব প্রচলিত পোশাক হল শাড়ি আমরা বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরি বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেখানে আমরা শাড়িটাকে বেছে নিই শাড়ির মধ্যে বলতে গেলে তাঁত সিল্ক এছাড়াও বিভিন্ন ধরনের জামদানি বালুচরী এছাড়াও বিভিন্ন পোশাক ও শাড়ি রয়েছে তার মধ্যে বাঙালিদের ঐতিহ্য বলতে গেলে তাঁত তাঁত শাড়ি মা ঠাকুমা দিদা এঁনাদেরকে দেখেছি তাঁদের খুব সবথেকে বড় এবং প্রিয় শাড়ির মধ্যে একটি তারা বেশি পরে এই তাঁত শাড়িটি এছাড়াও এখন এই হালকা শাড়ি বলতে গেলে হ্যান্ডলুমের শাড়িটাকে বেশি বেছে নিয়েছে ডেলি ইউজের জন্য এই হ্যান্ডলুমের শাড়িটা বেশি মানুষের প্রিয় এছাড়াও বিয়ে বা অন্যান্য কোনো অনুষ্ঠানে আমরা শাড়ি ছেলেরা ধুতি পাঞ্জাবি কুর্তা এইসবও পরে থাকে এছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষদের দেখেছি পাঞ্জাবিদের বিয়েতে পাগড়ি পরার চল থাকে যেটা আমাদের বাঙালির মধ্যে এটা একদমই নেই কিন্তু তাদের পাঞ্জাবিদের পাগড়ি পরার চলটা রয়েছে সেটা আমাদের খুব ভালো লাগে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন জামা কাপড়ের পোশাক তারা পরে থাকে এই ঐতিহ্যগুলো আমরা কিছু কিছু প্রোগ্রামে সেইগুলো নিয়ে আসি সব মানুষের তাদের অন্যান্য যেসব পোশাক রয়েছে সেইগুলো তারা পরে থাকে এবং বাঙালিরা পাঞ্জাবিরা মাড়োয়ারি হিন্দুস্থানি এরাও নানান রকমের তাদের রিচুয়ালে তারা সেরকম শাড়ি পরে থাকে আদান প্রদানের মাধ্যমও রয়েছে চলও রয়েছে শুরুও রয়েছে সেগুলো ভালোও লাগে আমাদের নিজেদের পোশাক ছাড়াও অন্যান্য মানুষদের পোশাক সেইগুলোও পরতে আমদের অনেকটাই ভালো লাগে পছন্দ করি যার যা রিচুয়াল আছে সে সেই শাড়ি জিনিসগুলো পরতে তারা বেশি পছন্দ করে থাকে